হ্যাঁ অনিমাদি বলছেন তো হ্যাঁ হ্যালো অনমাদি বলছি এবার এবার তো আমাদের অফিস থেকে আপনার ওই নতুন বছরের জন্য হলদিয়াতে একটা পিকনিক করার একটা কথা চলছে যাবেন তো

হ্যাঁ এবার হলদিয়াতে হবে হ্যাঁ সেরকম এখনও কিছু হয় নি তবে কাল পরশুর মধ্যে আলোচনা হবে এটা শুনলাম আজকে অফিসে শুনলাম আপনি আপনাকে খবর দেবো ভেবেছিলাম কিন্তু গিয়ে খবর দিলাম আপনি বেরিয়ে গেছেন আমি সেই জন্যই বাড়ি ফিরে আপনাকে ফোন করছি আর কী কাল পরশুর মধ্যে আর আমাদের খবর হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগবে হ্যাঁ তাই তো একটা ওই দিনটা আছে কী একটা দিনই তো আমরা একটু ফ্রি পাই খুব মজা হবে সত্যি কথাই তাই না শাড়ি পরে যাবো আমরা শাড়ি না পরলে ধরুন আমাদের তো বয়স হয়ে গেছে আর কী আমাদের চুড়িদার মানাবে ভালো হবে না হুম শাড়ি পরেই যাবো হ্যাঁ সেই কারণেই হ্যাঁ তো হলদিয়াতে গিয়ে ও হারা তারা রান্না টান্না করবেন আমরা সেই সময় একটু ঘুরে টুরে নেবো হুম হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে রাখুন